হ্যালো ম্যাডাম আমি সায়ন ঘোষ বলছি তো আমি আপনাদের ওখানে ক্রিকেটের প্রশিক্ষণ নিতে চাই তো তার জন্য আমাকে কী করতে হবে বা কী কী প্রসিডিওর আছে যদি একটু বলেন কিন্তু আমার সাথে আরও দুজন যাবে আমার বন্ধু হয় তো আপনাদের কী কী বার ডেট ডেটটা কী কী বার থাকে এবং টাইমিংটা যদি বলেন এবং টাইমিংটা হ্যাঁ সকালবেলা আচ্ছা সময়টা কি একটু চেঞ্জ করা যাবে যদি বুধবারেরটা জায়গায় যদি অন্য কোনো বার করা যেত তো খুব সুবিধা হতো আসলে টিউশান আছে তো আচ্ছা আচ্ছা আমি চেষ্টা করব তাহলে এবং ওই ফি মান্থলি ফিজ কত পড়বে ফিজটা না জানতে পারলে তাহলে তো অসুবিধা হবে একটু কারণ আমার বাড়িতে তো জানাতে হবে যে বাবা মাকে যে কত কী ফিজ পড়বে এবং মান্থলি কত টাকা করে খরচা হবে সেটা না জানালে আমি একটু অসুবিধা হচ্ছে আর কি আচ্ছা আচ্ছা বুধবারটা একটু যেতে অসুবিধা হবে তো যদি দেরি হয় কোনো প্রবলেম হবে কি একটু দেরি হলে হুম হুম

ঠিক আছে ম্যাম আমি হ্যাঁ আমি আমি তাহলে কালকে আমার বন্ধুদের নিয়ে যাচ্ছি ওখানে ও কে ম্যাম ও কে ম্যাম থ্যাংক ইউ